ভারতের সবচেয়ে জনপ্রিয় যোগব্যায়ামের গুরু হচ্ছেন যোগেশ্বর মহারাজ যোগেশ্বর মহারাজ তিনি বিভিন্ন রকমভাবে যোগ ব্যায়ামের মাধ্যমে তার শিক্ষা কলাকে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন শুধু তাই নয় তিনি তাঁর শরীর মন স্বাস্থ্যকেও ঠিক রেখেছেন এখন বাচ্চারাই বলুন বড়রাই বলুন নানা রকমভাবে অসুস্থ হয়েছেন এবং তাদের মনোবলও হারিয়ে যাচ্ছে মানুষের কিন্তু আগের মতন আর ইচ্ছা বা প্রবণতা নেই কিন্তু যোগব্যায়াম যদি প্রতিনিয়ত করা যায় এবং যোগ ব্যায়ামের মাধ্যমে মানুষ কিন্তু অনুপ্রাণিত হয় তাহলে কিন্তু মানুষের অনেক সমস্যা থেকে সমাধান হবে আমার একটি ছোট ঘটনা রয়েছে যেমন আমার ছেলের সাইনাস এবং টনসিল দুইই ছিল আমাদের এখানে অতটা যোগব্যায়ামকে প্রাধান্য দেওয়া হতো না কিন্তু আমাকে যখন স্যার বলেছিলেন যে যোগব্যায়ামের মাধ্যমে অনুশীলন করলে ওই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আমি কিন্তু সেটাই করলাম তখন দেখলাম যে আমার ছেলের অনেকটা সমস্যাই কিন্তু মিটে গিয়েছে এবং যার ফলে আমি কিন্তু প্রতিনিয়ত আমার ছেলেকে যোগ ব্যায়ামের অভ্যাস করি এবং আমাদের এখানকার স্থানীয় এক শিক্ষকের কাছে আমি যোগব্যায়ামে আমার ছেলেকে ভর্তি করেছি